আগেকার যুগে ফোন এত ছিল না তখন সবারই হাতে ছোট ফোন ছিল এখন সবারই হাতে স্মার্টফোন চলে এসেছে এবং এখন নেটওয়ার্কের প্রবলেম এতটাই বেশি যে কোনো কাজ করতে গেলে নেটওয়ার্কের প্রবলেম হয় এবং রিচার্জ এখন জিও সিমে দুশো এয়ারটেলে আড়াইশো রিচার্জের প্ল্যান এতটাই বেড়ে গিয়েছে যে মানুষ এখন ফোনে রিচার্জ করতে ভয় পাচ্ছে এবং রিচার্জ করতে অসুবিধে হচ্ছে এবং নেটওয়ার্কের প্রবলেম এতটাই প্রবলেম হয় যে কোনো কিছু দেখতে গেলে থেমে থেমে দেখতে হয় এবং বাইরে যেতে হয় ঘরে বসে কোনো কিছু দেখা যায় না এবং স্মার্টফোন তুলনায় এত বেড়ে গিয়েছে যে সবারই হাতে হাতে ফোন এবং হাতে হাতে ফোন থাকার কারণে সবাই এখন নেটওয়ার্কের প্রবলেমে পড়ছে এবং সবাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে তারা কলে কথা বলতে পারছে এবং যোগাযোগ করতে পারছে এবং স্মার্টফোনের মাধ্যমে এটিএম এ টাকা পাঠানো যাচ্ছে বা এটিএম থেকে টাকা জমা করা যাচ্ছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা যাতাযাতের ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গার টাকা পাঠানোর ব্যবস্থা খুবই সচরাচর হয়ে পড়েছে তাই মানুষকে এখন আর হাতে করে টাকা নিয়ে যেতে হয় না এখন তারা মোবাইল হাতে নিয়ে গেলেই মোবাইলের থেকে টাকা ফোনপে করে দিতে পারে তার জন্য মোবাইল ফোনের এতটাই গুরুত্ব বেড়ে গিয়েছে যে সবাই হাতে হাতে ফোন না নিয়ে বেরোয় না